হ্যালো আপনি কে রেস্তোরাঁর মালিক বলছেন সকালবেলা নিশ্চিন্তা থেকে যে খাবারটি নেওয়া হয়েছিলো নেওয়ার জন্য বলা হয়েছিলো সেই খাবারটি এখনো পৌঁছায়নি আমি অনেকবার ধরে ডেলিভারি পার্টনারকে কল করছি কিন্তু তার সঙ্গে কোনভাবেই আমার যোগাযোগ করা সম্ভব হচ্ছে না আপনারা যদি পারেন তার সঙ্গে যোগাযোগ করার একটা ব্যবস্থা করে দিন যেহেতু নির্ধারিত সময়ের অনেক বেশি সময় হয়ে গেছে কিন্তু খাবারটি আমার কাছে এসে এখনো পৌঁছায়নি আপনারা যদি পারেন খাবারটিকে খাবারটি আমরা নেব না আর যেহেতু অনেক সময় হয়ে গেছে আর নাহলে আপনি ডেলিভারি পার্টনারের সঙ্গে কথা বলার একটা ব্যবস্থা করে দিন আমাদের খুবই সুবিধা হয় ডেলিভারি পার্টনার কোনরকম সমস্যায় যদি পড়েন তাহলে উনি আমাদেরকে ফোন করতে পারতেন কিন্তু উনি সেরকম কোনরকমই প্রথা অবলম্বন করেন নি